হ্যাঁ আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক ভেরিফিকেশান করা অতি জরুরি কারণ একই নামে একই ব্যক্তি বিভিন্ন একই নামে বিভিন্ন ব্যক্তি থাকতে পারে সেই জন্য আধার কার্ডে বায়োমেট্রিক প্রয়োজনীয় আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট থাকে আর আইভি চোখে বায়োমেট্রিক থাকে সেই জন্যন্য সহজেই ধরা যায় যে কোন ব্যক্তি হতে পারে তাছাড়া হচ্ছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট করার জন্য বা কার ডিটেলস লাগছে আধার কার্ড লাগছে এখন রেশন কার্ড করতে গেলে বাচ্চাদের এখন আধার কার্ড অতিরিক অতিই জরুরি আর স্বাস্থ্যসাথী কার্ডেও আধার কার্ড লাগছে সরকারি বিভিন্ন কাজে আধার কার্ড এখন খুব জরুরী কারণ আধার কার্ড ছাড়া কোনো কিছুই হচ্ছে না আধার কার্ডে হচ্ছে তার ডিটেলস থাকছে তার কোন জেলায় বাস করছে কোন রাজ্যে বাস করছে সেই জন্য হচ্ছে খুবই দরকার কারণ আধার কার্ড ছাড়া কোনো কিছুই হচ্ছে না এখন আধার কার্ডে বায়োমেট্রিক সকলকেই এমন করাতে হচ্ছে কারণ আধার কার্ড তো এখন প্রত্যেক সরকারি অফিসেই লাগছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সকলেই আধার কার্ড লাগবে